হ্যাঁ হ্যালো হ্যাঁ কীসের দুধ হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় না দুধটা ভালো ফ্রেশ দুধ হ্যাঁ আপনি যা চাইবেন বলতে যা চাইবেন তাই বলতে মানে হ্যাঁ হ্যাঁ অরজিনাল দুধই পাবেন না আমার গরু শুধু ঘাসই খায় ঘাস খড় এসব খায় এই এই এই থেকেই দুধ হয় হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন না পাঁচ লিটারই হবে হ্যাঁ হবে না না আপনি বলেছেন যখন আপনাকেই আমি দুধ দেবো অন্য কাউকে দেবো না তা আপনি কি দুধটা এসে নিয়ে যাবেন নাকি কাউকে পাঠাবো হ্যাঁ আমার ব্যবস্থা আছে তো আপনি ঠিকানাটা বললে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাঁচ লিটার হয়ে যাবে